আমি কোনোদিনও চাইবো না যে ভারতে কৃষিকে ছোট করে শিল্প আসুক কারণ আমাদের ভারতে হচ্ছে কৃষি সবথেকে প্রধান কৃষি না হলে কোনো মানুষ বাঁচতে পারতো না কৃষি আমাদের অনেক কিছু দেই ধান গম চাল আটা মুড়ি কৃষির ওপরেই আমরা নির্ভর করে থাকি সুতরাং কৃষি হল আমাদের কাছে প্রধান হ্যাঁ শিল্পও আমাদের দরকার তবে শিল্পও যেমন দরকার কৃষিও সেরকম দরকার সেইজন্য কৃষি শিল্প উভয়ই আমাদের দরকার এইটা না হলে আমরা কেউই বাঁচতে পারতাম না কৃষিও আমাদের খুব প্রয়োজন কৃষি না হলে সারা ভারতের মানুষ হাহাকার করতো হাহাকার পড়ে যেত সেইজন্য আমাদের শিল্পও দরকার শিল্প না হলে আজকালকার কেও জীবিকা করে খেতে পারবে না